আমার একটি স্মরণীয় আরোহণ ট্রিপ হলো পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে ওঠা তো এটা আমার পক্ষে খুবই দুঃসাহসিক ছিলো কেননা আমি এর আগে কোনো দিন অতোটা উপরে পাহাড়ের অতোটা উপরে কখনো উঠি নি তো সেখানে গিয়ে আমি এটাই শিখেছি যে কী করে পাহাড়ে উঠতে গেলে তার আগে যে প্রস্তুতি নেওয়া হেঁটে চলা তো খুবই মানে হেঁটে যেতে গেলে সে ক্ষেত্রে অনেকটাই কষ্টকর এবং যদি হেঁটে যেতে হয় সে ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে কাছে জল বা খাবার এগুলো নিয়ে যাওয়া এবং কিছু ভয়েরও সময় আমি কাটিয়ে এসেছি সেটা হচ্ছে যখন গাড়ি করে আমরা উপরে উঠেছি তখন খুবই ভয় লাগছিলো যে যখন পাশ দিয়ে গাড়িতে করে যাচ্ছিলাম যদি গাড়ি থেকে মানে গাড়িটা যদি কোনো রকমভাবে দুর্ঘটনা ঘটায় সে ক্ষেত্রে এটা অনেক বড়ো ভয় ছিলো উপর থেকে যখন নীচে নামছিলাম কোনো কারণে যদি আশেপাশে যেসব গাড়ি চলছিলো যদি কোনো কারণে বিপদ হয়ে যায় এগুলোই একটা অনেক ভয়ের ব্যাপার ছিলো এবং এই ভয়টা কাটিয়ে আমি এসেছি